মুগ্ধ করে বলতে তো আমি চাঁদকেই বলবো চাঁদ গ্রহকেই বল গ্রহকেই বলবো কেননা চাঁদ এমন একটা জিনিস কিন্তু আমরা যদিও পৃথিবীতে রয়েছি চাঁদ তো আমাদের থেকে অনেক দূরে রয়েছে তো সেক্ষেত্রে আমরা ছোটো থেকে যেমন আমরা আম বাবা মা আমাদেরকে সেই চাঁদ মামা বলে ডেকে আমাদেরকে চাঁদের দিকে তাকিয়ে ভুলিয়ে আমাদেরকে ছোটো থেকে বড়ো করেছে সেরকম আমরাও আমাদের বাচ্চাদেরকে সেই চাঁদের উপরেই নির্ভর করাই যে ওই যো ওই যে চাঁদ মামা বলে আমরাও আমাদের বাচ্চাদেরকে সেই ছোটোর থেকে বড়ো করি বা এমনই একটা যে উপগ্রহ যেটাকে আমার বাবা বা আমার ঠাকুরদা দাদা দিদি মানে যারা সব রয়েছে তারাও সে তাকে মামা বলেছে এবং আমরাও ছোটোর মামা বলে এসেছি তারাও মামা বলে এসসে মানে একটা এমনই জিনিস যে তাকে সবাই মিলে একটি বাক্য তাকে বলেছে মানে তারা বলেই সবাই তাকে উল্লেখ করেছে তার জন্যে সত্যই চাঁদ একদম মুগ্ধ করে দেয় আর দেখতেও কি সুন্দর পূর্ণিমা রাতে চাঁদটা যখন গোলাকার হয়ে যায় এত সুন্দর লাগে দেখতে